আমি একটি অনলাইনে কম পয়সায় কাপড় কিনেছি সেই কাপড়টা এত সুন্দর তার সঙ্গে একটি ব্লাউজ পিস ফ্রি দিয়েছে তার গা টা এতই ভালো পরেছি যেমন খুশিভাবে তার কালারও ওঠেনি এবং ছেঁড়েওনি তাই আমার কাপড়টি খুব ভালো লেগেছে